ডায়াবেটিস মোকাবিলার জন্য আমার গ্রামের কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যেমন সকালবেলা উঠে হাঁটা চলা করা বেশি করে হাঁটতে হবে এ হাঁটার পর হচ্ছে নিম পাতাকে নিম পাতার রস বেটেই সেটাকে খেতে হবে তো এরকম করে বলে থাকে ঘর গ্রামের মানুষরা যে এ নিম পাতার রস খেলে নাকি ডায়াবেটিস ঝুঁকি ক ডায়াবেটিসে হওয়ার ঝুঁকি কম থাকে তো এক্ষেত্রে ডায়াবেটিসটা ডায়াবেটিস হচ্ছে যে রক্তে চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণ আন বেশি হয়ে যায় যা রক্তে মিষ্টত্বটা বেড়ে গেলে ডায়াবেটিস হয় সেক্ষেত্রে এ আমরা চে চ্যাষ্টা করি যে মিষ্টি জাতীয় খাবারটা এড়িয়ে চলার বা যেই জিনিসগুলো মাটির নিচে হয় যেমন আলু ওল ওল কচু এই সব জিনিসগুলো খাওয়া চলে না ডায়াবেটিস হলে তো এই সবগুলো থেকে এই সবগুলো কম কম খাওয়া হয় হয় এবং হচ্ছে করলা যেটা করলাটা ভাতে দিয়ে খাওয়া হয় যেটা ভাত থেকে ভাতে দেওয়া হয় দিয়ে সেটা নুন তেল দিয়ে মাখিয়ে তো ভাতের সঙ্গে খাওয়া হয় তো এতেও বলে ডায়াবেটিসের ঝুঁকি এড়ানো হয় এবং যে আর একটা কারণ হচ্ছে যে ভাত কম খাওয়া বলে ডায়াবেটিস হলে এ ভাত মানুষকে কম খেতে বলে দুটি ভাত খেতে বলে এবং রুটিটা বেশি করে খেতে বলে তো সেক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি এড়ানোর জন্য ও আমাদের গ্রামের মানুষ বলে থাকে যে একবেলা ভাত এবং একবেলা রুটি খেয়ে থাকে এই রকমভাবে ডায়াবেটিসের ঝুঁকি এড়ানো হয় আমাদের গ্রামে এ তো এই নিয়ম সবাইকে মেনে চলার উম উ উদ উপদেশ দেওয়া হয় হয় যাতে মানুষকে সচেতন করানো হয় যাতে ভবিষ্যতে কা কাউকে না এই রোগে আক্রান্ত হতে হয়